আমার বাড়িটা দক্ষিণ দিনাজপুরে গ্রামের দিকে তো গ্রামের দিকে আমাদের এখানে বেশি পর্যটক আসে না পর্যটক আসে বেশিরভাগ উত্তর দিনাজপুরে আর দক্ষিণ দিনাজপুর গ্রাম তাও আবার তো সেক্ষেত্রে পর্যটক মোটে আসে না তবে পর্যটক না আসলেও আমাদের গ্রামে যখন কারো বাড়িতে কোনো অতিথি বা কুটুম আসে আমরা গ্রামবাসীরা তাদেরকে সাদরে গ্রহণ করি আর সেই অতিথি আমাদের গ্রামের আশেপাশে সবার বাড়িতে প্রায় যায় এবং আমরা সবাই তাদেরকে আদর যত্ন করি আমাদের এখানে সেই রীতি রেওয়াজ আছে